হ্যাঁ শুনতে পাচ্ছেন এটা কি ফটো স্টুডিও থেকে বলা হচ্ছে অ্যাকচুয়েলি আমি একটি ফটো শ্যুটের জন্য ফোন করেছিলাম আপনাকে আপনি ফটো শ্যুট করেন তো আপনারা আমার ডেট আছে এই ধরুন সামনের সাতাশ আটাশ তারিখ দু দিন লাগবে তো কীরকম কী ফটো শ্যুটের জন্য নেন আপনারা লোকেশান যদি আমি বলে দিই এখানে একটা বাচ্চার অন্নপ্রাশন আছে হ্যাঁ বাচ্চার প্রোগ্রাম আছে মানে আছে আচ্ছা তো আমাদের এটা ফটো শ্যুট প্লাস স্টিল ফটো হবে প্লাস আপনার ভিডিওও হবে তো দু দিন মিলিয়ে আপনারা কত কী বলছেন বলুন আমি অ্যালবামে ধরুন দুটো অ্যালবাম আসবে আমার পঞ্চাশ পঞ্চাশটা করে আচ্ছা আমার অতগুলো স্টিল লাগবে না আমার লাগবে আপনার ধরুন ওই পঞ্চাশ পঞ্চাশ একশোটা মতন স্টিল ফটো লাগবে

ভিডিও নরমাল একটা ওই টোয়েন্টি মিনিটসের মতন একটা ভিডিও লাগবে নরমাল বাচ্চারই জাস্ট আচ্ছা তো আপনাদেরকে এখানে অ্যাডভান্স দিতে হয় আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনাকে কালকে ফোন ওকে তো আপনাকে কালকে ফোন করব আমি করে অ্যাডভান্স দিয়ে দেবো আর আমি টাইমটাও আপনাকে তাহলে কালকে বলে দেবো ঠিক আছে ওকে থ্যাংক ইউ